আমার জীবনের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ ছিল আমার পড়াশোনা চলাকালীন আমার মায়ের অসুস্থতা সেই অসুস্থতা চলাকালীন সংসারের সমস্ত দায়িত্ব আমার উপর চলে এসেছিলো সেই সংসারের দায়িত্ব পালন করার সাথে সাথে পড়াশোনার সময় বের করেছি এবং সেটা সময়ের সাথে সাথেই কাটিয়ে উঠেছি